আমার সবথেকে খুশি করে বলতে যে জিনিসটা অর্থাৎ যে জিনিসটা আমি অনেক দিন ধরে ধরুন চেষ্টা করছি অর্থাৎ আমার কাজের যে সফলতা হয়তো আমি ধরুন একটা কাজকে অনেক দিন ধরে চেষ্টা করছি সেটাকে করার জন্য এবং সেই টা সেই কাজটা করলে হচ্ছে না সেই তার বদলে আমি কিছু অর্থ পাবো এবং ওই অর্থের পরিবর্তে আমি আমার নিজের যে সবথেকে মানে পছন্দ জিনিস সেটা আমি কিনতে পারব এই যে কাজের সফলতা এই কাজের সফলতাটাই আমার সবথেকে বেশি লাগে এবং এই ঘটনা হিসেবে বলতে গেলে বলা যায় যে আমি একবার একটা বড় প্রজেক্টের কাজ করেছিলাম এবং সেই প্রজেক্টে কাজ করার সময় সেটা ধরুন দশ থেকে পনেরো দিনে হতে পারে কি বারো দিনও হতে পারে এইরকম এরকম একটা প্রজেক্ট ছিল এবং সেই প্রজেক্টে অর্থাৎ মানুষদের যে নিয়ে একটা যুক্ত করে সেখানে যে একটা ম্যান মানে সবাইকে নিয়ে কাজটা করা এই জিনিসটা আমার খুব ভাল লেগেছিল এবং সেটা যখন চলছিল চলাকালীন যে নানা ধরনের যে দুর্গম জিনিস এসছিল সেগুলোকে আমরা পার করেছি এবং তার থেকে আমরা অনেক কিছু শিখেওছি যে কেমন মানুষের ব্যবহার আচার সম্বন্ধে এবং আরো নানারকম ধরনের যে কাজের মধ্যে যে ভালো করে শিখেছি এই সমস্ত জিনিসের মধ্যেও কাজের যে সফলতা সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে